আমরা মূলত বাঙালির বাঙালি বাড়িতে কোনো অতিথি এলে তাকে নারায়ণের সাথে তুলনা করি সে জন্য যদি কোনো অতিথি বাড়িতে আসে তাকে খাওয়ানো ও খেয়াল রাখার জন্য বাড়ির সবাই ব্যস্ত থাকে তাছাড়া তারা যদি বেড়াতে চায় তাহলে আলাদা ব্যাপার কারণ ওই অতিথিরা যদি বাহ্মণ পিপাসু হয় তবে তাদের অবশ্যই ভ্রমণের জন্য বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া হয় যেমন মন্দির মানে প্রথমে তারাপীঠের কথা মনে পড়ে আমাদের বাড়িতে কোনো অতিথি এলে তারা মায়ের মন্দিরে নিয়ে যায় সেখানে সারাদিন থেকে মায়ের পূজা দিয়ে সন্ধ্যেবেলা আরতি দেখে বাড়ি আসি এছাড়া বাড়ির অতিথি যদি ভ্রমণের জন্য সৈকত বা সমুদ্র দেখতে চায় তাহলে পোথমে দীঘা বা মন্দারমণির কথা মনে পড়ে দীঘাতে বেড়ানোর মজাই আলাদা কারণ ওখানে বীজের যে অসাধারণ ঢেউ সেটা দেখে মুগ্ধ হয়ে যায় এছাড়া ও সন্ধ্যেবেলায় বিভিন্ন মাছের স্টল বসে প্রচুর মানুষ এখানে আসে এখানে আনন্দ উপভোগ করতে আসে সবাই এবার বলি দার্জিলিং এর কথা মানব সভ্যতার পরিচ্ছন্নতায় মরা শহর এখানে পাহাড় আর পাহাড় এত সুন্দর পরিচিতির দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যায় এছাড়া দার্জিলিংয়ে পাহাড় উঁচু উঁচু পাহাড় আর চারিদিকে চায়ের বাগান ঘুরতে খুবই ভালো লাগে দার্জিলিংয়ে এছাড়া কলকাতার যাদুঘর সেখানে সারা ভারত থেকে মানুষ আসে প্রচুর ভিড় হয় এবং সব স্কুল থেকে প্রচুর ছাত্রছাত্রীরা আসে কলকাতার আরও প্রচুর জায়গা আছে ঘোড়ার